হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ হাজি থেকে বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার কিছু অর্ডার দেওয়ার ছিলো আমার নাতনির আগামী দিনে জন্মদিন তাই আপনাদের কাছ থেকে কিছু খাবারের অর্ডার দেওয়ার জন্য চিন্তা করছিলাম হ্যাঁ হ্যাঁ ওই ধরুন বিরিয়ানি শখানেক লোক হবে প্রায় বিরিয়ানিটা নেবো চিকেন বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ পাঠিয়ে দেবেন কিন্তু স্যালাটটা কিন্তু অবশ্যই দেবেন সাথে ঠিক আছে আচ্ছা ওইটা আমার বাড়িতে একটু আপনার ক্যুরিয়ার যে পাঠিয়ে দেবেন ক্যুরিয়ার যখন আসবে তার সাথে বিলটা পাঠাবেন অবশ্যই আমি পেমেন্টটা বাড়িতে বসেই করে দেবো অসুবিধা হবে না তবে একটা কাজ খেয়াল রাখবেন সেটা হচ্ছে বাচ্চারা খাবে তো ম্যাক্সিমাম বাচ্চারাই থাকবে সেই জন্য যতটা ঝাল কম দিয়ে তৈরি করা সম্ভব সেভাবেই করবেন ঠিক আছে ঠিক আছে ওকে আর আপনাদের লোকজন আসবে আমাকে এটা আমার এই নাম্বারে ফোন করে নিতে বলবেন আমার নাম হচ্ছে তপনকান্তী ধর আর এখানে এসে যে কোনো জায়গায় আমার নাম বলতে হবে এটা হচ্ছে আধাবান কালীতলার মধ্যে পড়ে ঠিক আছে অসুবিধে কিছু হবে না আমি সাথে সাথে তাকে আমার বাড়ি ডেকে নেবো